আমি গতকাল একটি শ্যাম্পু কিনেছিলাম শ্যাম্পুটি দামের ক্ষেত্রেও দুর্মূল্য এবং এটির গুণগত মান এবং পরিমাণগত মান নিতান্তই কম এছাড়াও এটি ব্যবহারের ফলে আমার চুলের মস্লিনতা হারায় এবং এর ফলে আমার একটি খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছিল